হ্যাঁ বলরে হ্যাঁ ভালো আছি বল হ্যাঁ কোন কোন বিষয়ের ওপরে বলেছে একবার বলতো আচ্ছা আচ্ছা তো তোকে এই মোটা প্রজেক্ট করার জন্য তোকে প্রথমে একটা ভূমিকা লিখতে হবে বুঝলি এই ভূমিকাতে তোকে আমাদের এই পশ্চিমবঙ্গের বাঙালিদের যে বিভিন্ন রয়েছে না সেগুলার সম্পর্কে লেখবি একটু আমাদের বাঙালিদের বারো মাসে তেরোটা পার্বণ হয় সেই সম্পর্কে একটু লেখবি হ্যাঁ তো বলনা যে আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ হয় তাদের মধ্যে এই পয়লা ফাল্গুন রথযাত্রা যেমন হোলি একটা গুরুত্তপূর্ণ উৎসব আর তারপরে তুই প্রত্যেকটা তোর তিনটে বিষয় দিয়েছে না প্রত্যেকটা বিষয়ে অল্প বিস্তারিত ভাবে লিখতে হবে যেমন তোদের যদি পয়লা ফাল্গুন যেটা বলেছে ওই পয়লা ফাল্গুনটা তোকে লিখতে দিয়েছে দেখ পয়লা ফাল্গুন বলতে আমাদের বাঙালিদের এগারতম মাস ও ফাল্গুন মাস আর এই পয়লা ফাগুন বলতে ফাগুনের প্রথম দিন এবং বসন্তের প্রথম দিন বুঝলি হ্যাঁ হ্যাঁ তো তুই লেখ যে পয়লা পয়লা ফাল্গুনটা প্রধানত আমরা বাঙালিরাই পালন করি হ্যাঁ বিশেষ করে বিশেষ করে বাংলাতে তো এই উৎসবটা খুব প্রচলিত বুঝলি হ্যাঁ আর এইটা পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে খুব বড় ভাবে পালিত হয় হ্যাঁ শান্তিনিকেতন আর এইটা নিয়ে শান্তিনিকেতনের বিভিন্ন ছাত্র ছাত্রীরা এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান করে অংশগ্রহণ করে রবীন্দ্র সঙ্গীত করে আর তাছাড়া আর দ্বিতীয় নম্বর দোলটা তোর কি রথযাত্রা নিয়ে জগন্নাথের মন্দিরে কি বলেছে না একটা কি বললি হ্যাঁ হ্যাঁ জগন্নাথ পূজোটা তো ওদের সেম টাইম এই জগন্নাথ পুজোটা আসার মধ্যে দেখনী এটা হিন্দুদেরই এটা এটা পশ্চিমবঙ্গের উড়িষ্যা আর ঝাড়খন্ড আর বাংলাদেশে প্রধানত পালন করা হয় ভারতের মধ্যে উড়িষ্যা ঝাড়খন্ড আর পশ্চিমবঙ্গে প্রধানত পালন করা হয় ঝাড়খন্ড আর পশ্চিমবঙ্গে হ্যাঁ হ্যাঁ আর তাছাড়া তাছাড়া ইসকন মন্দিরের নাম শুনেছিলে ব্যাপক প্রচলন করেছে আর এই রথযাত্রার সময় কৃষ্ণের মূর্তি দিয়ে বৃন্দা বৃন্দাবন আছে না বৃন্দাবনে আর উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা তো খুব বিখ্যাত এই সময় নানা অঞ্চলের রথযাত্রা দেখতে যায় বুঝলি তো হ্যাঁ হ্যাঁ আর আমদের আর আমাদের পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের রথযাত্রা হয় হ্যাঁ দোল পূর্ণিমাটা তো বসন্তের উৎসব আরেকটা কেমন একটা আমরা প্রেমের উৎসব ও বলি বুঝলি বসন্তের উৎসব বা প্রেমের এইটা হ্যাঁ রাধাকৃষ্ণের প্রেমের জন্য এটা প্রেমের উৎসব বলি আর এইটা হিন্দু ধর্মের প্রধানত তৈরি কারণ এই সময় তোর কি হয় জানিস বড়রা ছোটদের ছোটরা বড়দের পায়ে হলি দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেয় আর তাছাড়া বন্ধুরাতো বেশিরভাগ সময় হোলি নিয়ে খেলা করে আর পুরুলিয়াতে এই ভাবে দোল পূর্ণিমার সময় বুঝলি এই হোলির সময় তোর পলাশ গাছগুলো একবারে লাল ফুলে রাঙা হয়ে যায় হ্যাঁ সেটা নিয়ে তো লিখবি আর আমাদের শুধু যে তোর বিধযালয় বিভিন্ন অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত হয় বিভিন্ন অনুষ্ঠান হয় সেগুলোতে ছাত্র ছাত্রীরা হ্যাঁ হ্যাঁ ছাত্র ছাত্রীদের সেই ভূমিকা অনুষ্ঠানের মধ্যে সেইগুলো সম্পর্কে একটু লিখতে হবে বুঝলি হ্যাঁ ছাত্র ছাত্রীদের ভূমিকা টাও লিখে দিবি আচ্ছা তুই বুঝতে পরলি তো ঠিক আছে রাখলাম